আমার আজ সকাল সাড়ে এগারোটায় একটি ট্রেন ছিল আমার বাড়ি গুপ্তমণিতে গুপ্তমণি থেকে স্টেশন যেতে প্রায় এক ঘণ্টা সময় লাগে তাই আমি একটি ক্যাব বুক করেছিলাম তাকে আমি সকাল দশটার মধ্যেই আসতে বলেছিলাম বলেও দিয়েছিলাম যেন কোনো মতে দশটা না পেরোয় সে তা সত্ত্বেও দেরি করে আসলো প্রায় দশটা পঁচিশ বাজিয়ে দিয়েছিল আসতে এটার পরেও সে খুবই খারাপ গাড়ি চালায় যার কারণে আমার স্টেশনে পৌঁছতে প্রায় এগারোটা পঁয়তাল্লিশ বেজে গিয়েছিল আর আমার ট্রেন সাড়ে এগারোটাতে তো তখনকে ট্রেন বেরিয়ে চলে গিয়েছে আমার খুবই গুরুত্বপূণ্ণ একটা কাজের কারণে ট্রেনটায় আমাকে যেতে হতো কিন্তু আমি যেতে পারিনি এর কারণে আমার প্রচুর ক্ষতি হয়েছে তাই আমি ক্যাব অপিসে অনেক কমপ্লেনও জানিয়েছি এবং ক্যাব ভাড়া আমি দিতে অস্বীকার করেছি